ডেঙ্গু জ্বর একটা প্রচুর খারাপ শরীর খারাপ এই জিনিসটা ম্যালেরিয়া বহন করে মশা আর এজন্য অনেক মানুষ অসুস্থ হয়েছে এর জন্য আমাদের এটা করতে হবে যে বাড়ির চারপাশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এর জন্য যেমন কোনো কোনো জায়গায় জল জমে না থাকতে পারে তো যেইখানে জল জমে থাকবে সেইখান থেকে মশারা ডিম পারবে সেইখান থেকে মশার সৃষ্টি হবে তো সেই মশা ম্যালেরিয়া আরও আরও অনেক খারাপ খারাপ ভাইরাস বহন করবে নিজেদের শরীরে আর যে মানুষকে বা যাকে কামড়াবে তারও সেই শরীর খারাপটা হয়ে যাবে

ম্যালেরিয়া জাতীয় রোগ সৃষ্টি হতে পারে এই রোগটা প্রচুর খারাপ এর জন্য অনেক মানুষের মৃত্যু হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক মাসে গোটা পৃথিবীতে কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে জিনিস নিয়ে যেন না কোথাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি যাতে রোগ জ্বালা থেকে মুক্ত হতে পারি আর এসব ডেঙ্গু থেকে আমরা এড়িয়ে থাকতে পারি আর পরিবারকে সুরক্ষিত রাখতে পারি এই জিনিসগুলো আমাদের করা খুব দরকার সবাইকে এই জিনিসটা মানতে হবে আর ড্রেন জাতীয় কিছু জিনিস থাকলে সেটা পরিষ্কার করে রাখতে হবে